বাচ্চা ছেলে শিশু ছেলে বাড়িতে থাকার কারণে সেই বাড়িতে আশেপাশে ডোবা পুকুর খাল বিল এইসব রাখা ঠিক নয় তার কারণ তারা শিশু ছেলে তারা জানে না ওখান থেকে নানা রকম মশা উৎপন্ন হয় এরপর যেখানে একটা শিশুর বাড়ি সে জায়গায় যাতায়াত ব্যবস্থা স্বাস্থ্যকেন্দ্র থেকে তার পরিষেবা সঠিক পাবে কি পাবে না সেই একটা ব্যাপার বাচ্চারা তো অবুঝ শিশু তারা বোঝে না যাতে ডোবা কোনো জলাশয় যাতে না থাকে সেইগুলো লক্ষ্য রাখা একটা বাচ্চাকে সুস্থভাবে রাখতে গেলে তার চারিদিক নজর রাখা আবশ্যক এবং স্বাস্থ্য দিকটাও ভাবতে হয় ফিনাইল দিয়ে পরিষ্কার করা ঘর নিয়মিত মোছা মশামাছি দূর করার জন্য স্প্রে করা জল যদি জমাট হয়ে থাকে সে জল নিকাশিত করা খাল ডোব পরিষ্কার মানে হঠিয়ে দেওয়া জায়গা সঠিকভাবে রাখা বাচ্চাদের যেমন মশারি বাচ্চাদের জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাতে বাচ্চা সুস্থ থাকে